স্থানীয় অর্থনীতিতে ব্যবসা বাণিজ্য বাংলা ভাষা আমাদের সর্বসময় প্রয়োজন হয় যেরকম কোনো কিছু সবজি বাজার কিনতে গেলে তার সাথে বাংলা ভাষায় কথা বলতে লাগে তারপরে কোনো জায়গায় যেতে গেলে গাড়িতে উঠতে গেলে তার সাথে ড্রাইভারের সাথে বাংলা ভাষা কথা বলতে লাগে কোনো হাটে টাটে গেলে পরে বিভিন্ন লোকের সাথে বাংলা ভাষায় তার সাথে কথা বলতে লাগে হ্যাঁ তারপরে কসমেটিক বা যে কোনো কসমেটিক হোক গালামালির দোকানে হোক হ্যাঁ তাদের সে তারাও বাংলা ভাষায় কথা বলে আমাকেও বাংলা ভাষায় ব্যবহৃত করতে হয় যেরকম কেউ বললো যে তুমি কয় কেজি আলু কিনবে সেটা বাংলায় বললো হ্যাঁ তখন আমি আমি বলি যে তিন কেজি আলু কিনবো কত টাকায় কিনব হ্যাঁ এটা আমাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে সবসময় বাংলা ভাষায় আমরা ব্যবহার করে থাকি কারণ বাংলা ভাষার মাধ্যমে আমরা তাকে বুঝাতে পারি যে আমি কীভাবে কিনব হ্যাঁ কতটা কিনব কত টাকায় কিনব কতটা লাভজনক হবে হ্যাঁ লাভজনক হবে সেটা আমরা করে থাকি কারণ আমাদের এখানে বেশিরভাগই বাংলা ভাষার মানুষ হ্যাঁ কারণ আমরা বাংলা ভাষাকেই ব্যবসা বাণিজ্য কাজে লাগাতে হয়